আমি আমার ভাইকে পিএইচডি অবধি পড়াশুনা করাতে চাই কারণ আমার ভাই খুবই একজন মেধা ছাত্র এই মেধাবীতার কারণে আমি তাকে অনেক দূর পর্যন্তই পড়াশুনা করাতে চাই তার যতটা ইচ্ছা সে ততটাই পড়তে পারে আমি বলেছি তাকে পিএইচডি অবধি পড়াবো কারণ এতটা শিক্ষা সম্পন্ন করাতে চাই কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একজন প্রকৃত মানুষ হতে গেলে অবশ্যই শিক্ষিত হওয়ার প্রয়োজন রয়েছে একজন শিক্ষিতই সমাজের গুরুত্বটা বোঝে আমাদের যে সামাজিক সংস্কিতি রয়েছে তাছাড়াও যে আচার ব্যবহারের গুরুত্বটা সেটা একজন শিক্ষিত ব্যক্তিই প্রকৃতভাবে বুঝতে পারেন একজন অশিক্ষিতর সমাজে কোনও রকমই মূল্য নেই কোনও রকম সন্মান পেতে গেলেও আগে শিক্ষিত হতে হয় তাছাড়া শিক্ষিত হলেই তবে সে তার ভবিষ্যতে কিছু নিজের করতে পারবে তাছাড়া অন্যের কাছে গিয়ে সব সময় তাকে হাত পাততে হবে সেই জন্য আমি আমার ভাইকে অবশ্যই অনেক দূর পর্যন্তই পড়াশুনা করাতে চাই এই পড়াশুনা করলে সে তার নিজের ভবিষ্যত খুব সুন্দরভাবেই গড়ে তুলতে পারবে